আমার কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিলো তখন বাড়ির লোক এবং আমি দুজনেই চিন্তা করছিলাম হঠাৎ আমি একটি ক্যাব বুক করি সে ক্যাবের ড্রাইভারকে দেখে আমার নিজের মনে খুব ভয় ভয় হচ্ছিলো এবং আমি অটো ড্রাইভার ক্যাবে বসতেও ভয় পাচ্ছিলাম হঠাৎ সেই ড্রাইভার বলে উঠলেন দিদিভাই বসুন আমি ঠিক রাতে আপনাকে বাড়িতে পৌঁছিয়ে দেবো কিন্তু তিনি তাইই করলেন তিনি সাবধানের সঙ্গে এবং অতো রাত্রিতে আমার বাড়ির একেবারে সামনে এসে নামালেন নামিয়ে এমি আমাকে বললেন দিদিভাই বাড়িতে পৌঁছে গেছেন নেমে পড়ুন এবং আমি তাকে এ ধন্যবাদ জানালাম এই এতো ভদ্র যে আমি কখনো ভাবতে পারি নি যে এই ধরণের জিনিস হবে